হ্যালো নমস্কার ম্যাডাম আপনি কি রেলওয়ে স্টেশন থেকে বলছেন বলছি আমি হচ্ছে মায়াপুর থেকে বলছি আমি দশ তারিখের জন্য হচ্ছে কলকাতা যাওয়ার জন্য একটি ট্রেন বুকিং করতে চাই তো হচ্ছে ট্রেনের সিট কি সেদিন ফাঁকা আছে দশ দশ তারিখে যাবো দশ তারিখ আমি ঘুরতে যাবো ফ্যামিলি নিয়ে যাবো চারটা সিট লাগবে দশ তারিখে একটু ফাঁকা আছে না কি দেখে বলুন না তাহলে খুবই ভালো হতো আর কি এগারো তারিখে সকালের দিকে কি ট্রেনটা পাওয়া যাবে না সেটা সেটা হলে তো চলবে না না সে যেহেতু ফ্যামিলি নিয়ে যাবো ফ্যামিলিকে ছেড়ে তো একা একা যাওয়া যাবে না একসাথে যেতে হবে আমরা মোট চারজন যাবো হ্যাঁ হ্যাঁ ওই বগিটা জেনারেল নয় যেন হচ্ছে এসি দেখবেন ঠিক আছে এসিতে বুকিং করবেন হ্যাঁ ঠিক আছে চার্জ বেশি তো অসুবিধা নেই পেমেন্টটা অনলাইনে এখান থেকে করে দিতে হবে না কি সেখানে টিকিট সেখানে যেয়ে পেমেন্ট করতে হবে অনলাইনে পেমেন্টটা করে দেব টিকিটটা আমার অনলাইনে চলে আসবে তো এগারো তারিখ এগারো তারিখ ট্রেনটা কখন দিকে আছে সকালের দিকে না সন্ধের দিকে আমরা তো সকালের দিকে ভাবছিলাম ওই সাতটা আটটার মধ্যে এগারো তারিখ ওই সময় ট্রেন আছে তাই তো আচ্ছা তো টিকিটটা কনফর্ম হয়ে যাবে তো না কি টিকিট যদি পেনডিং হয়ে যায় তখন টিটি ধরলে তো সমস্যা হতে পারে না